সাধারণত আমরা চাষ করে থাকি সবজিগুলোকে আমাদের খেয়াল রাখা আমাদের দরকার সেই সবজি চাষ করার জন্য আমাদের মাঠে ভালো করে জায়গা করে নিয়ে জায়গাটাকে পরিষ্কার করে বাগানটাকে ভালো করে তৈরি করে বেড়া দিয়ে ফসল তৈরি করা হয় সেই ফসল যাতে গরু ছাগল হাঁস মুরগী সেগুলোতে নষ্ট না করে দেয় তার জন্য আমরা খেয়াল রাখি আমরা দিন রাত দেখাশোনা করি তাতে আমাদের ইঁদুর বেজি শাক সবজিগুলো যাতে কেটে সবজিগুলো নষ্ট না করে দেয় আমরা বারবার জমিতে ঢুকে সেগুলো দেখাশুনা করি ইঁদুর যাতে কেটে না দেয় তার জন্য আমরা বাগানের তারে কারেন্টের ব্যবস্থা করা হয়েছে রেখে দেওয়া আছে আর ইঁদুর ধরার যন্ত্র দিয়ে আমরা ইঁদুর ধরি যাতে আমাদের সবজিগুলো কেটে না নষ্ট করে দেয় আমরা এভাবেই জমি দেখাশুনা করি জমি ভালোভাবে সবজি চাষ হলে ভালো এভাবেই যাতে কাক হাঁস মুরগী ঠুকরে পাতাগুলো না নষ্ট করে দেয় আমরা জমি এভাবে দেখাশুনো করি শাক সবজি